পশ্চিমবঙ্গের প্রধান সাফল্যের কথা যদি বলতে হয় তাহলে কৃষিকাজটা রয়েছে তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ব্যবসা পশ্চিমবঙ্গকে অর্থনীতিক দিক থেকে কিন্তু অনেকটা সবল করে তুলেছে কৃষিকাজের মান আগের তুলোনায় অনেক ভালো যে কৃষিকাজ আমাদের এই পুরুলিয়া বাঁকুড়াতে না হলেও বর্ধমান মেদিনীপুর সাইডে কিন্তু বেশ ভালো মানের চাষ হয় আর আমাদের এই সাইডে কিন্তু ব্যবসার দিকটা বেশ উচ মানে কঠিন বা জটিল বলতে পারেন এখানের বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসায় লিপ্ত তারা ব্যবসাটাকেই তাদের প্রধান জীবিকা হিসেবে বেছে নিয়েছেন